বর্ধমানে বাড়ি মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে সমস্যা হলে পড়েছি আর কি সেই সমস্যাগুলো হলো সকালে উঠে আমরা দুধের জন্য বসে থাকি যে কখন দুধ আসবে না আসবে তার জন্য আমরা কোনো কাজে বেরোতে পারছি না তা কখন দুধ আসবে তা দুধ নিয়ে তারপরে আমাদের কাজে বেরোতে হচ্ছে বাড়ি থেকে তারপরে রাস্তাঘাটে বাস লরির জ্যাম টোটোর জ্যাম এগুলো একটু আমাদের সমস্যায় পড়তে হচ্ছে ঠিক আছে এগুলো আমাদের দেখতে হবে আর হচ্ছে আমাদের স্কুল কলেজের সময় বাস ট্রামের জ্যাম এগুলো আমাদের একটু অসুবিধা করছে সেই জ্যামগুলো যে এই চিন্তাগুলো আমাদেরকে একটু দূর করতে হবে তাই এই চিন্তাগুলো আমাদের কীভাবে দূর করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এখন যে বর্ধমানের যে পার্টি টি এম সি তা মোটামুটি ভালোভাবেই আমাদের কাজকর্ম চলছে প্রত্যেকটা ওয়ার্ডে এর জন্য কোনো অসুবিধা হচ্ছে না কারণ মা মাটি মানুষ এখন অনেক কিছুই দিচ্ছে উপকারিতা যেমন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা তা প্রতি ঘরে ঘরে মানুষরাই পাচ্ছে তা পরবর্তীকালে যেমন দিদির সঙ্গেই থাকা হয় আর দিদি আমাদের পাশে থাকবে এই নিয়ে কোনো চিন্তা করার অবকাশ নেই ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে আমাদের দেখতে হবে প্রত্যেকটা মানুষ কী কে কী সুবিধা পাচ্ছে না পাচ্ছে এই ব্যাপারে দেখতে হবে কোনো মানুষ পাচ্ছে কোনো মানুষ পাচ্ছে না এটা যেন না হয় ঠিক আছে এটা অসুবিধা হলে আমাদের লোকালে জানাতে হবে তাহলেই হবে